লোকেরা কনেকে যার যেরকম সামর্থ্য সেরকম হিসাবে উপহার দেওয়া হয় কেউ শাড়ি দেয় কেউ গয়নাগাটি দেয় স্বর্ণের গয়না রুপোর গয়না যার যেরকম সামর্থ্য সেরকম দেয় সাংসারিক ব্যবহার করার জন্য জিনিসপত্র দেওয়া হয় যে যার যেরকম সামর্থ্য সেরকম কনেকে আশীর্বাদ সমেত উপহার দেওয়া হয় না যৌতুক দেওয়া হয় যৌতুক দেওয়া হয় না যৌতুক দেওয়া খারাপ জিনিস যৌতুক প্রথা বন্ধ করা বন্ধ হয়ে গেছে যৌতুক দেওয়া একটা খারাপ কাজ সেই জন্য যৌতুক দেওয়া হয় না লোকেরা কনেকে কনের বিয়েতে আশীর্বাদ সহ তাকে উপহার প্রদান করা করে কিন্তু যৌতুক দেওয়া হয় না